হ্যালো এটা কি পাগলা বাবা হোটেল আমি রিয়া কুণ্ডু বলছি আমি আমার বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে নিয়ে আপনার হোটেলে যেতে চাইছি এই তিরিশ জন হবে আপনার হোটেলে কি বসে খাওয়ার ব্যবস্থা আছে কোন কোন খাবার পাওয়া যায় খাবারগুলি সুরক্ষিত হবে তো আমার সাথে দু থেকে তিনজন বাচ্চা যাবে তাদের জন্য গরম জলের ব্যবস্থা হবে কতগুলি টেবিল চেয়ার আছে সবার জন্য হবে তো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ও আপনার হোটেলে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং কখন বন্ধ হয় ঠিক আছে তাহলে আপনার কথা শুনে মনে হলো সবই ঠিক আছে